প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ফোন টিভি স্মার্টফোন এসব না থাকায় ওরা খেলাধুলাটাকেই বেছে নেয় বিনোদন খেলাধুলার বিনোদন বলতে খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর সুস্থ থাকে অনেকের সাথে আলাপ যেটা ফোন টিভি স্মার্টফোন ন এসব দ্বারা হয়তো সম্ভব না ওরকম সামনা সামনি আলাপ করা কথাবার্তা আর এমনি খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর ভালো রাখে মন সতেজ হয় গ্রামের মানুষরা ওই জন্য খেলাধুলাটাকে ওদের কাছে কিছু বেশি কোনো স্মার্ট জিনিস না থাকায় তো ওরা খেলাধুলাটাকে ওরা বেছে নেয়